দশ থেকে দশ লক্ষ এর মধ্যে পাঁচটি সংখ্যা হলো একশো এক হাজার এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন